কারণ ওই আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল এই জন্য যেতে পারিনি ও একা বাড়িতে থাকবে ছোট তো হ্যাঁ কালকে তো অবশ্যই যেতে হবে কারণ আজকে আমি যেতে পারিনি অনেকটা কাজ বাড়তি হয়ে গেছে কেন কালকে কী ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কালকে কালকে তাহলে আপনাদের বাড়ি আমি একবেলা খাবারটা খেতে চাই কারণ আমার ওই সময়ে বাড়িতে এসে খাবার বানাতে অসুবিধা হয়ে যাবে আমি খাবার খেয়ে নেবো আপনার বাড়ি হ্যাঁ ঠিক আছে আর টাকা পয়সা দিক হ্যাঁ ওই বেতনের সাথে এ আমার দিয়ে দেবেন আর আমার বাচ্চাটার জন্য একটু খাবার পাঠিয়ে দেবেন হ্যাঁ তাহলে এই ছটার দিকে যেতে হবে হুম ওই শীত ধরে যাওয়ার জন্য রাখছি